পশ্চিম বর্ধমান জেলার প্রধান ফসলগুলির মধ্যে রয়েছে ধান গম তুলো আখ শাকসবজি ইত্যাদি এই ফসলগুলি স্থানীয় অর্থনীতিকে অনেকটাই এগিয়ে রেখেছে এইগুলি যেমন ধান থেকে বিভিন্ন ধরণের চাল উৎপন্ন হয় যেমন আউশ আমন বোরো এইসব গম থেকে আটা ময়দা এইরকম অনেক কিছুই রয়েছে এছাড়াও আখ থেকে তো চিনি এরকমভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন ফসলের মধ্যে দিয়ে এইখানে স্থানীয় এখানকার স্থানীয় অর্থনীতি প্রচুর পরিমাণে এগিয়ে রয়েছে এই ফসলগুলির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা যেই ফসলের সেটি হলো ধান যেমন ধান ধানের ক্ষেত্রে বপন থেকে শুরু করে শস্য বিক্রি করা পর্যন্ত প্রক্রিয়াগুলি রয়েছে যেমন ধান প্রথমে মাঠে ধান ছড়ানো হয় তারপর সেখান থেকে শস্য উৎপন্ন হয় এইভাবে কেটে আস্তে আস্তে ধীরে ধীরে উৎপন্ন হওয়ার পর সেগুলিকে কেটে বাড়িতে এনে সেদ্ধ করার পর শোকানো হয় শোকানোর পর সেখান থেকে ধান ঝাড়াই করে চাল উৎপন্ন হয় এবং সেইগুলি বাজারে বিক্রি করে বিভিন্নভাবে অর্থনীতি অর্থনীতির দিক থেকে এইগুলি সাহায্য পাওয়া যায় এখানকার মানুষজন এইভাবে প্রচুর সাহায্য পাচ্ছে আর এখানের যে সকল ফসল উৎপন্ন হয় সেগুলি প্রচুর অন্য অন্য ঋতুতে তৈরি হয় যেমন পাট পাট তো হয় বর্ষাকালে বেগুন বেগুন হয় গ্রীষ্মকালের মধ্যে আর পেঁয়াজ আলু এইসব রয়েছে যেমন এইগুলো শীতকালে বেসিকালি উৎপন্ন হয়